হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন নিউ মডেল বলতে ওপো ভিভো ওপো ভিভোর মধ্যে নেবেন হ্যাঁ ওপোটা হ্যাঁ শুনতে পাচ্চেন হ্যালো

হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটা ওই গ্যারান্টিটা আমি সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস হবে হুম হুম হুম হুম অবশ্যই একশোবার হ্যাঁ ওপোর মডেলের সেটের উপর হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যালো

সবগুলোই মোটামুটি ফাইভ জি ফাইভ জির মধ্যে সবগুলোই আসবে ঠিক আছে আর আট একশো আঠাশ আর আপটু একুশ হাজারের মধ্যে চলে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ